আমি তামিলনাড়ু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে কী সমস্যায় যে পড়লাম কোনো ভাষা তো বুঝতেই পারে না আমি যদি এক রকম জিনিস চাই তো ওরা আর এক রকম দেয় যেমন আলু চাইলে পেঁয়াজ দেয় পেঁয়াজ চাইলে ঝাল দেয় ঝাল চাইলে হচ্ছে রসুন দেয় এ সব ভাষাই বুঝতে পারে না আমিও ওদের ভাষা বুঝতে পারি নয়া হোটেলে খেতে গেলে ভাত চাইলে সাম্বর ইডলি দোসা এই সব খেতে দেয় আমরা তা ও সব খেতে পারি না ডাক্তার দেখাতে গেলে কোনো যদি যন্ত্রণার কথা বলি ওরা ভাষা বুঝতে পারে না ওরা বলে বলে আমরা যাকে ইঞ্জেকশন বলি ওরা সেটা ইঞ্জেকশন দিয়ে দেয় আমার ভাষা ওরা বুঝতে পারে না তীর্থে ভ্রমণ করতে ওদের মন্দিরে গেলাম আমরা যেরকম কৃষ্ণ গোবিন্দকে ডাকি ওরা মুখের দিকে তাকিয়ে থাকে আমাদের ভাষা বুঝতে পারে না ওরা যে কী ভাষা বলে আমি বুঝতে পারি না কী সমস্যায় যে পড়লাম আমরা বোনকে দিদিকে দিদি বলি ওরা আক্কা বলে আমরা বলি সেটাও আর কী এই রকম ভাষার সম্মুখীন হয়েছি ভাষা সম্পর্কে ওদের ভাষা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই আমাদের ভাষা সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই কী সমস্যায় যে পড়েছি তামিলনাড়ু ঘুরতে গিয়ে